আমি কাজের ক্ষেত্রে কলকাতায় গিয়ে হাজির হলাম হাওড়াতে হাওড়া থেকে আমি যাব যাদবপুর ওখানে একটি ওলা বুক করলাম উনি আমার ফোন নম্বর ধরে বলল আপনি হাওড়াতেই দাঁড়ান আমি যাচ্ছি এভাবে দু পাঁচ মিনিট সাত মিনিট কেটে যাওয়ার পর আমি একটা বিশেষ কাজে গেছি কলকাতাতে যে আমার কাজটা উদ্ধার করতে হবে আর ওলার খুব বিশেষ প্রয়োজন উনি এলেন আসতে আসতে আবার কোথায় আটকে গেছেন আমি ফোন করলাম উনি বললেন দেখুন দাদা আমি জ্যামে পড়ে গেছি আমি এখন এক্ষুণি যেতে পারছি না একটু অপেক্ষা করুন জ্যাম না কাটলে আমি যেতে পারছি না অনেকক্ষণ অপেক্ষা করার পর উনি আবার আমাকে ফোন করলেন যে দাদা আমি যাচ্ছি আপনি ওখানেই দাঁড়ান বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম আমি উনি কিছুক্ষণ পর এসে আমার কাছে হাজির হলেন এবং আমি বললাম দেখুন দাদা আপনি এত লেট করে ফেললেন যে আমি কাজটা উদ্ধার করতে পারব কিনা জানি না আমাকে তো একটা টাইম নির্দিষ্ট টাইমে গিয়ে পৌঁছাতে হবে ওই দাদা চলুন দেখি জ্যাম ট্যাম যাতে না পরি আপনার কাজটা মনে হচ্ছে উদ্ধার হয়ে যাবে আমি ঠিক সময়মতো গিয়েই আপনার কাজটা আমি উদ্ধার করে দেব